আমার এলাকায় বেশিভাগ মানুষই কাঠের ব্যবস্থা করে কাঠের কাজ করে এবং তাদের হাতের কারুকার্যও খুব সুন্দর তাছাড়া অনেকে মাছ চাষও করে মাছ ব্যবসা করেই মানুষ জীবিকা তাছাড়া অনেকে কী করে শাল পাতার থালা বাটি তৈরি করে জীবিকা সঙ্গ করে আমাদের এলাকার লোকেরা সরকারি চাকরির কিছু কিছু মানুষ করে আবার সরকারি চাকরি না পেলে কিছু কিছু মানুষ বেসরকারিও কাজ করে তাছাড়া বেকারত্বের ভাবও রয়েছে প্রচুর মানুষ শিক্ষিত হয়েছে কিন্তু উপযুক্ত কাজ পায় না আমি চাই যারা শিক্ষিত মানুষ হয়েছে কাজেই উপযুক্ত কোনো ভালো কাজ পায় তালে খুব ভালো হয় তাদের বেকারত্বতাও কাটবে এবং পড়াশোনার পে তাদের আগ্রহটাও বাড়বে মানুষ দিনে দিনে এতো শিক্ষিত ভালো রেজাল্ পাক করা সত্ত্বেও ভালো কাজ পাচ্ছে না তাই তাদের পড়াশোনার প্রতি অমনোযোগী হয়ে পড়ছে পড়াশোনার প্রতি ইন্টারেস্টটা অনেক কমে যাচ্ছে তাছাড়া এইখানে আমাদের পর্যটন কেন্দ্র হওয়ার ফলে মানুষের কিছু জীবিকা হয়েচে যেমন মানুষ ছোটো খাটো দোকান করে বসেছে যে কাঠের বিভিন্ন রকম তৌরি করচে জিনিসপত্ত সেগুলা পর্যটনরা এসে কিনছে কেউ কেউ চায়ের দোকান করেছে কেউ কেউ খাবারের দোকান করেছে এইভাবে মানুষের ছোটো খাটো জীবিকার মধ্যমে বেশ ভালোভাবেই কাটছে আমাদের গ্রামটি খুব সুন্দর এবং দর্শনার্থী পোচুর আসা যাওয়া করে এটা আমাদের খুবই সু